হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ বলছি আচ্ছা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে এস বি আই এস বি আইয়ের পার্সেন্টেজ জানেন তো আপনি আপনি কিন্তু টুয়েলভ পার্সেন্ট সুদ আছে আর আপনার ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্ট আপনার ট্রেড লাইসেন্স ব্যাবসার ওপরে যে ব্যবসা করেন তার ওপরে আঞ্চলিক একটা ট্রেড লাইসেন্স আর আপনার ব্যাংকের সঙ্গে লেনদেন ভালো আছে কিনা তার একটা ডকুমেন্টস আগে কোনো লোন টোন করিয়েছেন আচ্ছা তো আপনার মানে ইয়ে কা ইয়ে ভালো থাকলে লেনদেন ভালো থাকলে আপনি লোন অবশ্যই পেয়ে যাবেন আমরা চেষ্টা করছি আপনার চেষ্টা করবো আপনি দেখা করুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের আপনার ব্যবসার ওপরে লোন হবে আপনি কতো টাকার ব্যবসা করেন তার ওপরে লোন আমরা পাস হয় হ্যাঁ আপনি ধরুন দ ধরেন সবজির ব্যবসা করছেন আপনি কুড়ি হাজার টাকা লোন পেতে পারেন আপনি ধরেন গোল্ড ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকা আপনি লোন পেতে পারেন ওকে ওকে ওকে ওকে